ধরো আমাদের এখানে হিন্দু আর মুসলিম দুটোর তফাৎ বেশিরভাগ হিন্দু আছে মুসলিম কম আছে মুসলিম কম থাকার কারণে যখন মানে কিছু হয় অনুষ্ঠান হিন্দুদের অনুষ্ঠান হলে মুসলিম রাগে ঝামেলা করে আর হিন্দু হিন্দুদের ম মুসলিমদের কিছু করলে হিন্দুরা একটা ঝামেলা করে এ একটা গণ্ডগোল মারপিটও হয় হাতাহাতিও হয় দেখো অনেক অনেক বিষয় হয় এই সামনে যেমন ঠাকুর পুজো হলো ঠাকুর উ লোক প্যান্ডেল করেছিলো আমাদের এই সামনে এক জায়গায় মুসলিমরা গিয়ে সেই প্যান্ডেলটা ভেঙে পুরো এ করে দিয়েছে তাই তাই করে খুব গণ্ডগোল তাই তাই করে খুব মারপিট হচ্ছিলো সেই কারণে হিন্দুদের সহ্য করতে পারে না মুসলিমরা মুসলিমরা সহ্য করতে পারে না হিন্দুদের জনসংখ্যা তো প্রচুর আছে ওখানে জনসংখ্যা মানে হিন্দুরাও বেশিরভাগ মানুষ আর মুসলমান খুব কমই আছে কী বলুন তো হিন্দুদের ভদ্রতা খুব ভালো লাগে আমাকে হিন্দুদের কি খুব সুন্দরভাবে ওরা যাতায়াত করে তাই গেলে খুব সুন্দরভাবে গুছিয়ে সাজ গোজ করে নিজের ভদ্রতা মানে ব্যবহার কথাবার্তা সাজগোজ এসব দেখতেই ভালো লাগে মুসলমান ওরা বার হতে গেলে আধ ঘন্টার বেশি সময় লেগে যায় গুছোতে গাছাতে বেড়াতে মুসলিমরা কী করে মুসলিমরা হচ্ছে কোথায় যাওয়ার কথা হলে বেশি একটা একটা শাড়ি আর হচ্ছে গিয়ে মানে একটু রান্না টান্না নিয়ে ঢাকাঢুকি দিয়ে বার হয়ে চলে গেল এরকমভাবে মুসলিমরা যাতায়াত করে হিন্দুরা কিন্তু ওইভাবে যাতায়াত করে না হিন্দুরা ভদ্রতা হিন্দুদের একটার বেশি বাচ্চা দুটো নেয় না খুব ভদ্রতাভাবে মানুষ করে মানে ওদের হচ্ছে গিয়ে কী বলুন তো ওদের হচ্ছে গিয়ে একটা বাচ্চা নিলে ভালো স্কুলে ভর্তি করলো খুব সুন্দরভাবে পড়াশোনা করাতে থাকলো দেখ দেখ করতে করতে ওদের মানে ওদের ব্যবহারটা এইভোবেই পরিচিত কিন্তু আমাদের মুসলিম ধর্মে দু চারটে বাচ্চা নিয়ে নিলাম না লেখাপড়া শেখাতে পারলাম না ভালো মানে সা কিছু এলাক পোশাক পরাতে পারলাম এইভোবে আমাদের মুসলিম ধর্ম অতটা ভালো নয় কিন্তু হিন্দুরা খুব ভালো কী বলুন তো হিন্দু মুসলিমদের সহ্য করতে পারে না মুসলিম হিন্দুদের সহ্য করতে পারে না